পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন পয়লা মে মে দিবস